আমার জীবনের খুব পছন্দের সিনেমা হলো প্রজাপতি কারণ এই সিনেমাটির বিশেষ আকর্ষণ হলো বাবা ছেলের মিষ্টি মধুর এবং খুনসুটির গল্পের কাহিনি এটি একটি পারিবারিক সিনেমা যেখানে পরিবারের সকলে মিলে এটি উপভোগ করতে পারে এই সিনেমার সাহায্যে আমরা আমাদের বাস্তব জীবনের সাথে অনেকটাই মিল খুঁজে পাই এবং এই সিনেমার মাধ্যমে একজন পিতা ও পুত্রের মধুর সম্পর্কের দৃশ্য প্রস্ফুটিত হয়েছে এছাড়াও এই প্রজন্মের সঙ্গে পুরোনো প্রজন্মের মানসিকতার এখন বহু জায়গায় যে মিল আছে তা সিনেমাটির পিতা পুত্রের চরিত্রে প্রকাশিত হয়েছে প্রত্যেকটি পিতা এবং পুত্রকে এই চলচ্চিত্রটি দেখে রাখা উচিৎ কারন বাস্তবে তাদের জীবনেও এই রকম একটা পরিস্থিতি আসতে পারে চলচ্চিত্রটি ভাল লাগার আরও বিশেষ কারণ হলো যে কোনো সংসারে মা ছাড়াও একটি সন্তানকে একজন পিতা কতটা সুন্দর শিক্ষা দীক্ষা দিয়ে বড়ো করতে পারে এবং সেই পুত্র সমাজকে উপেক্ষা করে বাবার অন্তরের কথা মর্যাদা দিতে পারে সেটাও দেখে রাখা উচিৎ আমাদের সাধারণ মানুষের সাধারণ পরিবারকে